আমার প্রিয় বইগুলির মধ্যে রামায়ণ এবং মহাভারত এই দুটি বই আমি খুবই সযত্নে রেখেছি এই বইগুলি থেকে আমরা সত্যযুগের কথা জানতে পারি যেখানে রাম লক্ষ্মণ সীতা এদের কথা আমরা যেমন রামায়ণের বই থেকে জেনেছি তেমনি মহাভারতের বই থেকে জানতে পেরেছি শ্রীকৃষ্ণ এবং পঞ্চ পাণ্ডবের কথা এই বইগুলো পড়লে তাদের সম্পর্কে আমরা জানতে পারি এই বই দুটি আমি আমাদের বড় পুস্তাকালয় থেকে কিনে এনেছিলাম এবং এই বই দুটি সযত্নে রেখেছি